হ্যাঁ আপনি বলুন বড় আলমারি নেবেন না কি ছোটো আলমারি নেবেন বড় আলমারি তিন পাল্লার আছে আবার দুই পাল্লারও আছে ঠিক আছে তিন পাল্লার আলমারিতে আপনার মোট তাক থাকবে ছটা আর লকার থাকবে ডবল লকার আর ছোটো আলমারিতে লকার হচ্ছে সিঙ্গল লকার ওতে তিনটে তাক বড় আলমারিতে আপনার দাম পড়বে সাত হাজার লাল আছে আচ্ছা মেরুন যেটা সেটাও আছে রুপালি রঙ আছে হ্যাঁ মেরুন কালারটা এক কালারের মধ্যেই আছে ওটা খুব ভালো রঙ খুব সহজে উঠবে না আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন হ্যাঁ পারব হ্যাঁ ঠিক আছে ওই থাক তবে হ্যাঁ ঠিক আছে সাত হাজারের মধ্যে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে কাল আসবেন